সাংস্কৃতিক বা কৃষ্ট হলো সেই জটিল সামগ্রিকতা যাতে অন্তর্গত আছে জ্ঞান বিশ্বাস নৈতিকতা শিল্প আইন রাজনীতি আচার এবং সমাজের একজন সদস্য হিসেবে মানুষের দ্বারা অচেত অন্য যে কোন সম্ভাব্য সামর্থ্য বা অবিশ্বাস বিশ্ববিদ্যালয় ফলিত ভাষাতত্ত্বের অধ্যাপক হলেন স্পেন্সর মতে সাংস্কৃতিক হল কিছু বুনিয়াদ অনুমান মূল্যবোধ ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গী বিশ্বাস নীতিমালা প্রক্রিয়া এবং আচরণিক প্রথার অস্প্রিষ্ঠ সমিষ্ট যা একদল মানুষ ভাগ করে নিয়ে এবং সে সংশ্লিষ্ট দলেরকে প্রত্যেকে সদস্য আচরণকে এবং তার নিকট অন্য সদস্য আচরণ অর্থ বা জ্ঞান সঙ্গে প্রভাবিত করে কিন্তু নির্ধারিত করেনা সংস্কৃত শব্দটি আছে মারাঠি থেকে সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলায় কালচার অর্থে সাংস্কৃতিক শব্দটি প্রস্তাব করলে করলে রবীন্দ্রনাথ আর অনুমোদন দেন এর আগে বাংলায় কৃষ্ট শব্দটি চালু ছিল কালচার অর্থে রবীন্দ্রনাথ কৃষি শব্দটি মনে করতেন কৃষির সঙ্গে সম্পর্কিত সুতরাং কালচার অর্থাৎ সাংস্কৃতিক উপযুক্ত কোন স্থানের মানুষের আচার ব্যবহার জীবনকে উপায় সঙ্গীত নৃত্য সংশ্লিষ্ট নাট্যশৈলী ও সামাজিক সম্পর্ক ধর্মীয় রীতিনীতি শিক্ষাদীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ করা হয় তাই সাংস্কৃতিক